পূর্ব বর্ধমান জেলায় প্রধান পালিত সাংস্কৃতিক উৎসবগুলো হলো ঈদ বড়দিন হোলি দুর্গা পুজো দোল পূর্ণিমা কালী পুজো এইগুলো হচ্ছে প্রায় প্রধান উৎসব হিসেবে বলা যায় এবং অনুষ্ঠানগুলিতেও অনেকে ধর্মীয় অনুষ্ঠান বলে থাকে অনেকে আঞ্চলিক অনুষ্ঠান বলে থাকে এবং এই উৎসবগুলোর তাৎপর্য হচ্ছে এটাই যে দিন দিন মানে মানুষের জীবনে ব্যস্ততার কারণে তারা হয়তো সময় পায় না নিজেদের আত্মীয়দের সঙ্গে নিজেদের বন্ধুবান্ধবদের সঙ্গে একটুখানি মেলবন্ধন করার বা আলাপ পরিচয় করার এই উৎসবগুলিতেই প্রধানত তারা একত্রিত হতে পারে অর্থাৎ অনেকের গ্রামে গ্রামে বাড়ি হয় অনেকে তারা শহরে এসে বসবাস করে শুধুমাত্র তাদের এই কাজবাজের জন্য এবং গ্রামের মানুষদেরকে হয়তো এই উৎসবগুলিতে ডেকে আনা হয় এবং তাদের সঙ্গে আলাপ পরিচয় করা হয় যে তারা কীভাবে রয়েছে ঠিকঠাক আছে কি না তাদের কোনো এই ব্যস্ততার জীবনে কোনো অসুবিধা হচ্ছে কি না আর্থিক দিক দিয়ে কোনো সংকট আছে কি না এইসব নিয়ে আলোচনা করা হয় এবং আত্মীয় স্বজনদের সঙ্গে তো যাদের অনেকদিন ধরে কথা হয়নি তাদের সঙ্গে একটু ঘুরতে যাওয়া হয় এবং একটা মেলবন্ধন ও গল্প করা হয় এবং আচার অনুষ্ঠান তাদের একসঙ্গেভাবে সব এই ধর্মীয় রীতিনীতিগুলো তো পালন করা হয় এবং এই অনুষ্ঠান সম্পর্কে বলা যায় যে ঈদে ঈদে হচ্ছে সকালবেলা থেকে উঠে একটা নামাজ পড়ার রীতিনীতি রয়েছে অর্থাৎ সকাল সকাল উঠে নামাজ পড়ার পর তার পরে সবাই এসে আত্মীয় সবাই সবার আত্মীয়দের বাড়িতে এসে ক্ষীর সিমুই তার পরে লাচ্ছা পায়েস এবং মাংসের কিছু কিছু আইটেম থাকে খাসি থাকে মুরগির মাংস থাকে এইগুলো একটু খাওয়া দাওয়া করা হয় সকাল থেকে তার পরে দুপুরেতে বিরিয়ানি পোলাও যে রয়েছে যে যার মতো যে যা করে সবাই সবার আত্মীয়দের ডেকে আনে লাচ্ছা পরোটা থাকে সেগুলো বানানো হয় এবং কালী পুজোর ক্ষেত্রে কী হয় যে কালী পুজোর ক্ষেত্রে অনেক ধর্মীয় রীতিনীতি আচার ব্যবহার রয়েছে অর্থাৎ দুর্গা পুজোর প্রতিটা দিনে আলাদা আলাদা রকমভাবে ঠাকুরকে সাজানো হয় আলাদা রকমভাবে গয়না দেওয়া হয় এবং এখানে তো পুরোহিতরা এসে পুজো করে সকাল থেকেই এবং তার পরে হচ্ছে এখানে খাওয়ার রীতিনীতি ব্যবস্থা রয়েছে অর্থাৎ খাসির মাংস বিলানো হয় অষ্টমী নবমীর দিনগুলিতে আর বাকি যে ভোগ থাকে সকালবেলাতে পুজোর পরে সবাইকে ভোগ দেওয়া হয় আর বড়দিনে বলতে গেলে একটা বিশেষ চার্চ বা হ্যাঁ চার্চে বিশেষ করে চার্চে গিয়েই অনুষ্ঠানটি পালিত হয় বড়দিনটা অর্থাৎ এই সময়ে গাদা মানুষ এসে সেই চার্চে ভ্রমণ করে এবং সবাই মিলে এসে মোমবাতি জ্বালিয়ে নিজের নিজের প্রার্থনা চায় যে তারা ভবিষ্যতে এই রকমই জিনিসটা চায় যেন তারা সফল হয় তাদের কাজে যাতে কোনো বাধা না আসে তাই জন্য তারা তাদের ভগবানের কাছে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করে এবং সব মানুষজন এসে এই চার্চে এসে উপস্থিত হন এবং এই চার্চেতেই এই বড়দিনটা বিশেষ করে পালিত হয় এবং তার পরে বড়দিনের সব থেকে বড় আকর্ষণ হলো হচ্ছে কেক যেই কেকটাকে কিনা মানুষ সবাই ঘরে ঘরে এনে আনে কাটে এবং কেউ হয়তো জন্মদিন উপলক্ষ্যে ওই কেকটাকে ব্যবহার করে থাকে কেউ আবার এই বড়দিন উপলক্ষ্যে কেকটাকে নিয়ে আসে তার পরে রয়েছে দোল পূর্ণিমা দোল পূর্ণিমায় ক্ষেত্রে যে জিনিসটা বেশি হয় সেটা হচ্ছে হোলি হোলিতে কী হয় না সবাই ঘরে ঘরে সকালবেলা থেকে ওঠে এবং রঙ খেলার যে প্রবল থাকে অর্থাৎ কেউ কেউ মাঠের মধ্যে একটা বড় মাঠ করে নেয় সেই মাঠেই হোলি খেলাটা হয় আর তা না হলে রাস্তায় বাড়ির আশেপাশে সবাই যে যার মতো রঙ কিনে নেয় আগের দিনই তার পরে তারা ঠিক করে থাকে যে রাস্তা দিয়ে যেই যাক না কেন এই হোলি উৎসবে সবাইয়ের গায়ে রঙ লাগিয়ে দেবে এবং এই উৎসবটা হয়তো প্রথমের আঞ্চলিক ছিল অর্থাৎ কিছু কিছু লোকাল এলাকাতেই করত কিন্তু এখন সব মানুষই এই হোলির যে রঙটা রয়েছে সেটাকে নিয়ে প্রবল আনন্দ করে অর্থাৎ রঙ খেলাটা তাদের কাছে একটা বড় মানে বড় উৎসব হয়ে ওঠে এবং তার পরে খেলার পরে সবাই কিছু পরিমাণে দুধ লস্যি ইত্যাদিগুলো দেওয়া হয় যারা যারা এই রঙ খেলতে আসে এবং তাছাড়াও একটা কম্পিটিশানও করা হয় অর্থাৎ কে কতক্ষণ ধরে বিনা রঙে ঘুরতে পারে অর্থাৎ তাকে যাতে কেউ রঙ না লাগাতে সেটা নিয়ে একটা প্রতিযোগিতা হয় এবং এটা আঞ্চলিকও হতে পারে স্থানীয় সবাই সব জায়গাতেই রঙ খেলার বড় প্রবলটা দেখা যায় এবং এইভাবেই প্রতিটা মানুষ তাদের এই সাংস্কৃতিক উৎসবগুলিগুলো পালন করে থাকে এবং আঞ্চলিক স্থানীয়ভাবে পালন করে থাকে এবং সবথেকে ভালো জিনিস হচ্ছে এই সময়ে যত বন্ধুবান্ধব আত্মীয় থাকে সবাই একত্রিত হয়